না আমার নিজস্ব কোনও ব্যবসা নেই হ্যাঁ আমি ব্যবসা শুরু করতে চাই সেটি ব্যাংক থেকে লোন নিয়ে অবশ্যই সেটা করতে হবে আমায় আমি নিজের ব্যবসাটাকে দাঁড় করাবো এবং দাঁড় করিয়ে লোন আমি পরিশোধও করে দেব পরিশোধ করে আমার ব্যবসাটাকে এগোনোর খুবই চেষ্টা করবো যতটা পারা যায় আমি তা আমার ব্যবসা ব্যবসাকে এগিয়ে নিয়ে যাব লোন আমি পরিশোধ করে এগিয়ে নিয়ে যাব ব্যবসাকে এবং ব্যবসাকে আরো বড়ো করতে চাইল চাই আমি সেই কারণে আরও আমি আবার ব্যাংক থেকে লোন নিয়ে সাহায্য নেব আমি ব্যাংকের এবং আমার ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাব ইত্যাদি